আমার বাড়িতে কেউ আত্মীয় স্বজন এলে আমি তাদেরকে নুন চিনি কাগজি দিয়ে সরবত করে দিই তাছাড়াও কোল্ড ড্রিকংস থাকলে তাদেরকে দিই এছাড়া কেউ রোদ থেকে কাজ করে এলে আমি তাকে দই দই থাকলে দই দিয়ে সরবত করে দিই নুন চিনির সরবত করে দিই যদি না থাকে খুব শরীরটা খারাপ লাগছে বললে তাকে আমি ওআরএস গুলে খাওয়াই তাছাড়াও বিভিন্ন কোল্ড ড্রিংকস বিভিন্ন রকমের সিরাপ এনে রাখি কেউ আরো কেউ এলে সেই সময় তাকে সেই সব সিরাপ গুলে আমি দিই